পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই মাছ চাষ বিভিন্ন রকম হয়ে থাকে যেমন পার্বত্য অঞ্চলে সেখানে সাধারণত ভাবে মাছ তেমনভাবে হ্যাঁ চাষ করা হয় না কিন্তু গাঙ্গেয় সমভূমি অঞ্চলগুলিতে সেখানে মাছ চাষ বেশ উপযুক্ত এবং জলবায়ুগতভাবে দেখা যায় এই গাঙ্গেয় সমভূমিতে মাছ চাষ করা হয় এই এই মানে রাজ্যটি আমাদের রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের গাঙ্গের সমভূমিতে মাছ চাষের পক্ষে উপযুক্ত